একটি ছবি আঁকার সময় আমি সর্বপ্রথম একটি পিচবোর্ড নিই এবং পেপারের মধ্যে মার্জিন টানি পেনসিলের দ্বারাতে এবং এই এই এবং এই ছবির মধ্যে আমি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যতাকে তুলে ধরতে চেষ্টা করি এবং অনলাইনের মাধ্যমে আমি কিছুগুলি নতুন নতুন জিনিসকে পেয়ে থাকি যেগুলি আমার ছবির মধ্যে একটি দারুন রূপ দিয়ে তাকে পরিপূর্ণ করার চেষ্টা করি এবং আমার এই আমার এই সাম্প্রতিক আঁকার পিছনের কারণটি হচ্ছে যেন আমার এই ছবির পিছনে যে দিকটা আমি ফোটাবার চেষ্টা করেছি সেটি যেন সবাই খুবই ভালো করে সহজেই দেখে বুঝতে পারে এবং এই আমার গ্রামের মনোরম দৃশ্যগুলি যেন সবার সবার চোখের মধ্যে একটি নতুন দৃশ্য দৃশ্যের সৃষ্টি করে থাকে এবং ছবিটি যেন খুবই প্রিয় বলে মনে হয় সেই জন্য মানুষের কাছে এই ছবিটি আমি এঁকে ধরার চেষ্টা করে থাকি